ভারতের সরকারি ভাষা হল হিন্দি দেশের অন্যান্য সাধারণ ভাষাগুলি হল বাংলা উর্দু এই ভাষাগত বৈচিত্র্য নিয়েই আমার মতামত ভারতবর্ষে বহু ভাষাভাষী মানুষের বসবাস কিন্তু কোনো ঝামেলা বিবাদ দ্বন্দ্ব ছাড়াই তারা একে অপরের সঙ্গে মিলেমিশে ভ্রাতৃত্ববোধকে বজায় রেখে তারা এই তাদের মাতৃভূমে বসবাস করে